কৃষক বা বাড়ির পেছনে মুরগী পালন করতে গেলে প্রথমত যে যে মুরগির জাতটা আমাদের নির্বাচন করতেে হবে সেটা খুব কম দিনেই যেন আমাদের পোলটি্রিটা বিক্রি করে দেওয়ার মতো বা বাজারে তুলে দেওয়ার মতো পরিস্থিতি হয় সেই জন্য আমাদের কিন্তু কম দিনে বেশি বৃদ্ধি এমনটাই মুরগি আমাদের পালন করা প্রয়োজন তাতে এই নয় যে ওষুধপত্র দিয়ে তাকে পালন করতে হবে ন্যাচারালি আমাদের যেসব মুরগিগুলো কম দিনের বেশি বেড়ে ওঠে খাদ্য পরিমাণটা একটু বেশি দিয়ে ভালো পরিমাণের মানে ভালো নামি দামি খাদ্য দিয়ে তাদের কিন্তু বাড়িয়ে দিয়ে এটাই কিন্তু আমাদের মার্কেটে সেল করে দেবো আমাদের অত্যানন্ত প্রয়োজন এবং এক্ষেত্রে কি হয় চাষের ক্ষেত্রে এই মুরগিগুলো খুব সুবিধাজনক ও এই এই রকম মরগি পালন করলে কিন্তু চাষিরা খুব শিঘ্রর কিন্তু কম দিনে বেশি মুনাফা নিতে পারবে তো যার জন্য কিন্তু অনেকটাই চাষির পক্ষে সুবিধাজনক তো এই জন্য আমাদের প্রথমত যে এখান থেকে মুরগির বাচ্ছে নেবো সেখানে আমাদের যোগাযোগ করা দরকার সেখান থেকে যেটা কিন্তু সে বা সে যেটা ভালো সেই মুভিটাই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে আর সেটাই কিন্তু আমাদের মানে কিষক বা বাড়ির পেছনে সে যে পোলট্রি ফারামটা সেই পোলট্রি ফারমে জন্য আমাদের নেওয়াও দরকার এবং সঠিক যাত নেওয়াও প্রয়োজন